আমার বাড়িতে পরিবারের যখন কোনো ব্যক্তি থাকে না তখন বাড়িতে আমাকে নিজের জলখাবার নিজেই বানাতে হয় এবং বিভিন্ন সময়ে পরিবারের লোকজন আমাকে আবদারও করে থাকেন যে জলখাবার বানানোর জন্য তাই আমি জলখাবার বানানো শিখে রেখেছি যেমন আমি কিছু বিশেষ কিছু কিছু জলখাবার ভালোভাবেই বানাতে পারি যেমন লুচি ও আলুর দম বানাতে পারি অনেক সময় বাড়িতে যখন আত্মীয়রা আসেন তারা আমার হাতের প্রিয় লুচি ও আলুর দমটিই খেতে চায় আমি তাদেরকে লুচি ও আলুর দম করে খাওয়াই এবং তারা আমাকে খুবই বাহবা দিয়ে থাকেন এছাড়াও আমার সোয়াবিনের পোস্তু এবং আলু পোস্তটি খুব ভালো লাগে তাদের তাছাড়াও আমি বিভিন্ন আচার যা জলখাবারের মাধ্যমে খাওয়া হয় সেইগুলোও তৈরি করতে পারি এবং বিভিন্নভাবে তাদের সবাইকে পরিবেশন করে থাকি আমার তৈরি করা একটি ভালো রেসিপি হলো লুচি ও আলুর দম লুচি আলুর দম করার জন্য প্রথমে ময়দা ও আটাকে কিছু পরিমাণ মিশিয়ে গরম জল দিয়ে ভালোভাবে মাখতে হবে তারপরে তাকে শক্তভাব করে গোল গোল করে লুচি বেলতে হবে তারপর গরম তেল কড়ায় দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে লুচিগুলোকে দিয়ে ভালোভাবে গোল গোল করে ফুলিয়ে সেইগুলো তেলে ভেজে নিতে হবে তারপরে আলু দিয়ে আলু পোস্তু এবং জিরা হলুদ গুঁড়ো এবং অন্যান্য সামগ্রী দিয়ে সেটা কষে দম বানাতে হবে তারপরে একটা প্লেটে আলু ও লুচির দম সবারই সাথে শেয়ার করে একসাথে বসে খান খুব সুন্দর খেতে হয়